প্রযুক্তি এবং ইন্টারনেটের উত্থানের সাথে বাংলা ভাষার বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে এসেছে যেমন এখন এই ইন্টারনেটের মাধ্যমে যে সমস্ত কাজগুলি হচ্ছে সেগুলো বাংলায় সম্ভব হচ্ছে না বিভিন্ন ব্যাঙ্কিং অফিস আদালতে ইংরাজির একটা ধারাবাহিকতা শুরু হয়ে গিয়েছে যেটা আগে কাগজে কলমে বাংলায় ছিল সেটা ইন্টারনেটের মাধ্যমে বাংলা ভাষাকে অনেকটা ব্যবহার অযোগ্য হয়ে গিয়েছে এই ইন্টারনেট আসার ফলে তার জন্যে মানুষের

অসুবিধাও পড়তে হচ্ছে না কারণ এই ইন্টারনেটিং ব্যবস্থা ভারতবর্ষ তথা বিশ্বের সমস্ত রাষ্ট্রে একটা সুফল এনে দিয়েছে আমাদের ভারতবর্ষে আমরা বসবাস করি সেই হেতু ভারতবর্ষেও বাংলা ভাষা ব্যবহার হতো বিভিন্ন আঞ্চলিক ভাষা হিসাবে তার মধ্যে বাংলা ভাষা একটা বড় উদাহরণ সেই বাংলা ভাষাটা এখন আর ব্যবহার হচ্ছে না ইন্টারনেটের উত্থানের ফলে সেই বাংলা ভাষা থেকে আমরা ইংরাজি ভাষায় অনেকটা কাজের সুবিধা পাচ্ছি এবং আগামী দিন সুবিধা পাব এইভাবে বাংলা ভাষার ব্যবহার পরিবর্তিত হয়েছে